ছোটোবেলা থেকেই সাঁতার কাটতে ভালো লাগে সাঁতার কাটি এবার স্কুল থেকে শিলিগুড়িতে একটা সাঁতার প্রতিযোগিতা হয়েছিলো তো সেই সাঁতার প প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম প্রচুর ছেলেরা সাঁতারে অংশগ্রহণ করেছিলো তো ওই সাঁতারে প্রায় টাইম ছিল কুড়ি মিনিটের মতো মানে টানা সাঁতার কাটতে হবে মানে যে যতটা কম টাইমে কমপ্লিট করতে পারে তো একটা চ্যালেঞ্জিং ছিলো নতুন জায় মানে নতুন একটা বড়ো টুর্নামেন্টে অংশগ্রহণ করা স্কুল থেকে প্রথম তো ভালোও লাগছিলো তো এবারে ওরকম কোনো জায়গায় তো সাঁতার কাটিনি আগে গ্রামে তোমার হচ্ছে পুকুরে ঝিলে সাঁতার কাটা অভ্যাস তো ওরকম এখন মানে একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করা হয়নি তাই প্রথমে অংশগ্রহণ করা তো অভিজ্ঞতা খুব ভালো ছিল কিন্তু মানে একটা চ্যালেঞ্জিং ছিল প্রচুর একটা চাপ ছিল প্রেশার ছিল একটা আশা ছিলো জিততে হবে মন থেকে ঠিক আছে স্কুলের নামের জন্য তো একটুর জন্য সেকেন্ড হতে পারতাম তো একটু টাইম বেশি চলে যাওয়ার জন্য থার্ড হতে হলো তো খুব ভালোও লেগেছিলো ওখানটায় সাঁতার কাটতে গিয়ে একটা স্মৃতি হয়ে থেকে গেলো স্কুল জীবনের ভালো লাগছিলো খুব সুন্দর লেগেছিলো ওখানে সাঁতার প্রতিযোগিতায় সাঁতার কাটতে তো একটু যদি আর একটু যদি দম থাকতো কিংবা আরে একটু যদি ভালো কাটতে পারতাম তাহলে প্রথম কিংবা সেকেন্ড হতে পারতাম একটুর জন্য থার্ড হয়ে গেলাম এই